আজকাল সবচেয়ে ব্যবহৃত অ্যাপটির নাম হলো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার হচ্ছে সবথেকে আমাদের পশ্চিমবঙ্গের একটা ছড়িয়ে রয়েছে এই অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আমরা গেম খেলি এবং টাইম পাসও করে থাকি এই অ্যাপটা অনেকটাই সুবিধাজনক অ্যাপও হয়ে থাকে এই অ্যাপটার থেকে আমরা টাকাও ইনকাম করি এবং টাকা ইনভেস্টও করি যেমন টাকা আমরা ইনকাম করতে গেলে আমাদেরকে খেলার ভিডিও করে খেলাটিকে সেটি ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করলে আমরা এই খেলা থেকে টাকা পেয়ে থাকি দেখতে গেলে আমাদের স্মার্টফোনের কিছু অসুবিধা এবং অসুবিধাও রয়েছে স্মার্টফোনের কিছু সুবিধা দেখতে গেলে এই স্মার্টফোনে আমরা যদি ক অনলাইনে যদি না ফর্ম ফিল আপ করতে পারি আমাদের এই স্মার্টফোন থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারি আমরা যদি বাইরে থাকি আমাদের বাড়িতে মা রয়েছে আমি ফোন করতে পারছি না এই স্মার্টফোনের কারণে ওই জন্য আমি হচ্ছে ভিডিও কল এবং অডিও কলও করতে পারি যার জন্য আমাদের অনেকটা আমাদের মায়ের মনটাও অনেকটা শান্তি পায় যে দেখি আমার ছেলে কী করছে না করছে আমার ছেলের শরীর অসুস্থ হয়েছে না কিছু হয়েছে আর অসুবিধার দিক দেখতে গেলে এই ফোন বেশিক্ষণ ঘাঁটলে স্মার্টফোন বেশিক্ষণ ঘাঁটলে আপনার নেশাও হয়ে যেতে পারে যার জন্য আমার আপনার মৃত্যুও হতে পারে আমি দেখেছিলাম খবরে যে এই স্মার্টফোন ঘাঁটার কারণে একটা জায়গায় একটা ছেলে বেশিক্ষণ সারা দিন রাত ঘাঁটার জন্য সেই ছেলেটা এই স্মার্টফোনের দিকে এত আকৃষ্ট হয়েছে যে যে সেই ছেলেটা স্মার্টফোনটা ছাড়তেই পারছে না এবং পাগলামি আরম্ভ করেছে স্মার্টফোন নিয়ে সেইটা তার ঘরের ছেলেমেয়েকে তার মাস্তি এবং সবাইকে মেরেও ফেলেছে সে এই কারণে বোঝা যায় যে স্মার্টফোন সুবিধারও কারণে ব্যবহার করা উচিত এবং অসুবিধাটা অনেকটাই বেশি থাকে স্মার্টফোনের এ অসুবিধাগুলিকে আমাদেরকে এড়িয়ে চলা উচিত এবং অসুবিধাগুলি খুবই অসুবিধাজনক হয়ে থাকে এ অসুবিধাগুলিকে আমাদেরকে এড়িয়ে চলতেই হবে